তারিখ হচ্ছে যে পাঁচই দশই এপ্রিল আমার ভাইয়ের জন্মদিন এবং আমার জন্ম হচ্ছে যে দশই মে দুহাজার চারে আমার জন্ম এবং আমার ভাইয়ের জন্ম হয়েছে দুহাজার ছয়ে এছাড়া আর একটা হচ্ছে আমার একটা বান্ধবীর জন্ম হয়েছে সাতাশে জুন দুহাজার তিন তো সেটা মনে আছে এবং দশ দশ আট আর দুহাজার চারের একটা তারিখ মনে আছে এবং পাঁচ ছয় দুহাজার চারও মনে আছে এবং সাত আট দুহাজার পাঁচ